আমি আমার বাবার কাছ থেকে মাছ ধরা শিখেছি আমার বাবা মাছ ধরতে যেত আমি বাবার সাথে মাছ ধরতে যেতাম গিয়ে দেখতাম কীভাবে মাছ ধরতে হয় কীভাবে মাছের খাবার দিতে হয় খাদ্য দিতে হয় আর কী কীভাবে মাছ ফেললে মাছ ধরতে গেলে ছিপ নিয়ে যেতে হয় ছিপে মাছদের খাবার দিতে হয় তার পরে জাল ফেললে আমি বাবাকে দেখি যে পুকুরের এক একটি নির্দিষ্ট কোণায় মাছেদের খাবার ছড়িয়ে দেয় সেখানে অনেক অনেক মাছ জড়ো হয়ে যায় তখন জাল ফেললে সেখানে দেখি যে জাল ফেললে জালটা টানলে অনেক মাছ একসঙ্গে উঠে আসে আর ছিপ নিয়ে মাছ ধরতে যাওয়া আমি তো আগে মোটে আমি তো মাছ ধরতেই পারতাম না আমি বাবার কাছ থেকে মাছ ধরাটা আমি শিখেছি ছিপ নিয়ে মাছ ধরাটা আমি শিখেছি আমি জালও ফেলতে পারতাম না দেখিনি কোনো দিনও জাল ফেলা এবার ছোটোবেলার থেকে আমার মাছ ধরার খুব শখ মাছ ধরার শখ ছিল কিন্তু আমি তো মাছ ধরতে জানতাম না আমার বাবা আমাকে শিখিয়েছিল কীভাবে মাছ ধরতে হয় প্রথম ছিপ যারে বলে ওই ছিপে একটু বঁড়শিতে খাবার দিয়ে নেয় মাছেরা যা খায় আর কি খাদ্যটা দিয়ে নেয় সেটা ফেলে ফেললে সেটার গন্ধয় হয়তো মাছগুলো ওখানে আসে আসলে ওটা খায় খাওয়ার সময়ে আমি মাছগুলোকে ধরে নিই এইরকমভাবে আমি বাবার কাছ থেকে শিখেছি মাছ ধরা